হ্যাঁ আমার পরিচিত আছে যার কাছে কলেজের ডিগ্রি আছে হ্যাঁ সে নিজের জন্য অবশ্যই সে ভালো করেছে সে শিক্ষিতও হয়েছে সে অবশ্যই ভালো করেছে সে শিক্ষিত হয়েছে এবং সে চাকরি করছে সেই কারণে সে যথেষ্ট ভালো আছে সে যে নিজের দিকটা দেখেছে বা নিজের কথা চিন্তা করেছে সেটার জন্য আমি খুব খুশি আর নিজের কথা প্রত্যেকটা মানুষেরই নিজেকে শিক্ষিত হওয়া উচিত এবং শুধুমাত্র যে এই পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হতে হবে তা কিন্তু নয় পুঁথিগত শিক্ষা থেকে পারিবারিক শিক্ষা পারিপার্শ্বিক শিক্ষা সমস্ত রকমের শিক্ষায় শিক্ষিত হতে হবে আর সেই শিক্ষা যদি মানুষের মধ্যে থাকে যে কোনো মানুষ মানুষের মতো মানুষ হয়ে ওঠে আর সেই কারণেই আমরা বলতে পারি যে ও হচ্ছে যে শিক্ষাটা খুবই প্রয়োজন আর শিক্ষা ছাড়া মানুষ চলতে পারে না আর শুধু কলেজের ডিগ্রি থাকলেই যে সেটা শিক্ষিত তা কিন্তু নয় তবে কলেজের ডিগ্রি পাশ মেয়েরাও থাকা উচিত আর এবং যে মেয়ে কেন মেয়ে ছেলে সবাই আর কলেজে পাস করলেই যে অনেকটা পড়াশোনা করে নিল তা নয় পড়াশোনার মধ্যেও অনেক কিছু আছে আর সেই পড়াশোনা করাটা দরকার আর যে নিজের জন্য যে ভালো করেছে সেটা আমি একশো বার বলতে পারি